হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ আমি নাচ শেখাই আমি কী বলুন আমি তো আমার একটা নাচের স্কুল আছে ওখানেই নাচ শেখাই ভারতনাট্যম অ্যাকাডেমি বলে একটা নাচের স্কুল আছে তো আমি ওখানে নাচ শেখাই হ্যাঁ আমি তো বিভিন্ন ধরনের নাচ শেখাই ধরুন ক্লাসিকেল ডান্স বা আদার্স অন্যান্য ধরনের নাচও শেখাই কোন ধরনের নাচ শিখতে চাই বলুন তো আচ্ছা আপনি তো তাহলে কবে আসবেন বলুন সেই রকম আমি আমি তো সপ্তাহে দু দিন করে শনিবার রবিবার নাচ শেখাই সপ্তাহে দু দিন নাচ শেখাই কাল থেকে আচ্ছা আপ আচ্ছা আপনি আসার আগেহ আমাকে একটা কল করে নেবেন তো আমি হ্যাঁ কী এক টাইম করাই আর সকালের দিকে এক টাইম করাই মোট দু টাইম নাচ করা নাচ শেখানো হয় আর কি এখানে আর আমি ছাড়াও এখানে আমার অন্যান্য অ্যাসিস্টেন্ট আছে তারাও এখানে নাচ শেখায় ফিস ধরুন আপনার পাঁচশো কি হাজার যেই মানে যেই ধরনের নাচ শিখবে তার উপর নির্ভর করবে আর কি স্যালারিটা এরকম নেওয়া হয় হ্যাঁ আচ্ছা তাই আসুন আর আপনি আপনার মেয়েকেও সাথে নিয়ে আসবেন সেও দেখবে কী ধরনের নাচ শিখতে চায় ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হুম